মাছ ধরার জন্যে অনেক কিছুই যন্ত্র পাওয়া যায় নৌকো টিন টিন টিনের নৌকো আমাদের এই গ্রামে অনেক নৌকো সমুদ্র পার হয় নৌকাতে অনেক লোক নৌকোতে হয়ে পার হয় এখানে মাছ ধরার জন্য নৌকা বানানো হলো কাঠের বাঁশের নৌকা করে টিন পাতের নৌকা করে এর পক্ষে মাছ ধরা ভালো হয় অনেক জলে মাছ ধরা হয় অনেক লোকও নৌকাতে থাকে সমুদ্রে জলে মাছ ধরা ব্যবহার করে তলার আমাদের এখানে নদীতে সবাই নৌকো করেই মাছ ধরে আমি নৌকার মালিক নই